ঝাড়গ্রাম জেলার স্থানীয় মিডিয়াগুলো অনেকে আছে তার মধ্যে রয়েছে চব্বিশ ঘণ্টা এবিপি আনন্দ লোকো টিভি বাংলা এনএন নিউজ বাংলা জিএন নিউজ বাংলা অনেক মিডিয়া রয়েছে তো আমরা সেসব মিডিয়া থেকে আমরা খবরগুলো জানতে পারি ঝাড়গ্রাম জেলায় কী সব হচ্ছে বা অন্যান্য জায়গাতে কী সব ঘটনা ঘটছে আমরা সে মিডিয়া থেকে আমরা জানতে পারছি এবং আমরা ওই মিডিয়ার খবরগুলো আমরা বাড়িতে বসে টিভির মাধ্যমে দেখতে পারছি বা শুনতে পারছি এবং রেডিওর মাধ্যমেও শুনতে পারছি এবং যাদের কাছে বড় ফোন আছে তারা কিন্তু খবরগুলো বড় ফোনে দেখতে ও শুনতে পারছে আমাদের ঝাড়গ্রাম জেলাতে জলের কষ্ট ছিল কিন্তু এখন এই সোশ্যাল মিডিয়াতে আসার পর জলের কষ্টটা আর নেই কারণ বাড়ি বাড়ি পাইপ লাইন হয়ে জলের ব্যবস্থাটা হয়েছে আগে অঙ্গনওয়াড়ি প্রকল্পটা ছিল না এখন কিন্তু দিনের দিন অঙ্গনওয়াড়ি প্রকল্পটাও হচ্ছে কারণ এখানে বাচ্চাদের জন্য একটা খাবারের ব্যবস্থা আছে এবং পড়াশোনার জন্য একটা ব্যবস্থা আছে সেখানে আমরা প্রি প্রাইমারি মানে ছোট বাচ্চা তিন বছর থেকে ছ বছরের বাচ্চারা এখানে পড়াশোনা করে এবং পড়াশোনার শেষে একটা খাবার খাইয়ে তাদের বাড়িতে পাঠানো হয়